সকালে এক ঘন্টা হাঁটি বিকালে এক ঘন্টা হাঁটি আর আমি হাঁটতে যাই চার পাঁচজনকে ডেকেও নিয়ে যাই সবাইকে বলি চল হাঁটবি মন শরীর ভালো থাকবে রোগ বা আত হাতে সব হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা হচ্ছে এগুলো সব একটু ভালো থাকবে তার পরে বাচ্চাদেরও ডেকে নিয়ে যাই চল সবাই হাঁটবি চল তোরা তো স্কুলে যাস হাঁটাও প্র্যাকটিস কর কেন না আমাদের তো আগে এখানে কাঁচা রাস্তা ছিল এখন তো পাকা রাস্তা হয়েছে সবাই বুট পায়ে দিয়ে সব চল বাচ্চাদের নিয়ে ছুটতে ছুটতে হাসি মনে সবাই গেলাম মনও ভালো থাকল আর আর ওরকম চার পাঁচজন বয়স্কদের নিয়ে বলি চলো খুঁড়িমা কাকিমা চলো সবাই আমরা হাঁটতে যাচ্ছি তোমাদের পা কনকন করে হাত কনকন করে পায়ে ব্যথা বলো চলো হাঁটলে ভালো ডাক্তাররা বলে সকালে বিকালে হাঁটলে সবাই ভালো থাকবে সবাই চলো বলে সবাইকে আমি সকালে করে চার পাঁচজনের বাড়িতে ওই ডেকে নিয়ে নিয়ে ডেইলি যাই আবার কেউ কেউ বলে ওই তোরা যাচ্ছিস কালকের আমাকেও ডাকবি আমরা সবাই হাঁটতে তাদেরও ডেকে নিয়ে হাঁটতে যাই আর হাঁটতে হাঁটতে আবার সবাইকে বলি সবাই দৌড়ও কে কত দূড়তে ছুটতে পারে সেখানেও আমাদের প্রতিযোগিতার মতো হয়